কৃষকদের আত্মহত্যা এড়াতে আমাদের যে সব সবচেয়ে বড় কথা হচ্ছে হেল্পলাইন নাম্বার হেল্পলাইনগুলি হলো সবচেয়ে সরকার থেকে যেটা দিয়েছে একশো পঞ্চান্ন তিনশো এই নাম্বারটায় আপনারা যদি যোগাযোগ করেন তাহলেই সেই জায়গাটা হবে কোন কৃষকের কী অসুবিধা আছে সেটা বলতে হবে তার কোনো কো সমাধান আছে কি না সেটাও ওনারা বলে দেবেন এবং কো যদি শস্যর দাম না পাচ্ছেন সেটাও ওনারা বলে দেবেন যে কী করলে সেটা পাওয়া যাবে আর সবচেয়ে বড় কথা আমাদের এলাকায় ওই যেহেতু নেই সেহেতু সরাসরি যোগাযোগ করা তো কোনো জায়গা নেই হ্যাঁ তবে আরেকটা জায়গা হতে পারে যদি কোনো সর কৃষকদের এরকমই অবস্থা যে দিন চলছে না সংসারে টানাটানি পড়ে গিয়েছে এরকম অবস্থা তো পুলিশের কাছে গিয়ে অ্যা যদি নাও যায় তো একশো এক যে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে গিয়েও যে ইনফরমেশান দেওয়া বা সেই কথাটা বলা যে আমাদের এখন কো অসুবিধা এই রকম এই হচ্ছে তা আপনারা একটু যদি ব্যবস্থা করেন তো ওনারাও হয়তো যোগাযোগ করে সেই ব্যবস্থার সু সুরাহা করে দিতে পারেন